আজ ভারত নানান রকম চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে সেইগুলোর মধ্যে প্রথমে বলছি জনসংখ্যা বৃদ্ধি জনসংখ্যা বৃদ্ধি আগেই ভারতের জনসংখ্যা ছিল একশো তিরিশ কোটি সেই জনসংখ্যা এখন বৃদ্ধি পেয়ে একশো পঞ্চাশ কোটির উপরে চলে গিয়েছে তো জনসংখ্যা বৃদ্ধির কারণে অনেক চ্যালেঞ্জের মুখে মুখোমুখি হতে হয়েছে ভারতকে দ্বিতীয় আসছে বেকারত্ব জনসংখ্যা বৃদ্ধি যত হচ্ছে তার সাথে বেকারত্ব তত বাড়ছে দেশে চাকরি নেই বললেই চলে সরকারি চাকরি আছে প্রাইভেটে চাকরি নেই একদমই নেই তো বেকারত্ব বেড়েছে আগে তুলনায় জলবায়ুর ব্যাপারে বলতে গেলে এত গাছ কাটা হচ্ছে সেই জন্য জলবায়ুও পরিবর্তন হচ্ছে যে হারে ফ্যাক্টরি বানানো হচ্ছে কেমিক্যাল ফ্যাক্টরি তার থেকে যে গ্যাসগুলো বেরোচ্ছে সেটার জন্য বায়ু দূষণ হচ্ছে গাড়ি রাস্তায় এত গাড়ি চলছে সেই ধোঁয়া দিয়ে বায়ু দূষণ হচ্ছে সেই কারণে জলবায়ু পরিবর্তনও হচ্ছে মুদ্রাস্ফীতি আমরা আগে যে দু হাজার দশ সাল যদি দেখি যেই দ্রব্যটা কুড়ি থেকে পঁচিশ টাকায় কিনতাম দু হাজার চব্বিশ সালে দাঁড়িয়ে সেই দ্রব্যটাই কিনতে আমাদের চল্লিশ থেকে পঞ্চাশ টাকা খরচা হয় মুদ্রাস্ফীতির জন্য দ্রব্যের দাম অনেক বেড়েছে সরকার নিজের মতো করে চেষ্টা করছে এইগুলো কন্ট্রোল করার কিন্তু যতটা পারছে করছে এইটুকুই বলতে পারি